আমার প্রিয় ঋতু হচ্ছে শরৎকাল এটি ভাদ্র এবং আশ্বিন মাস নিয়ে হয় এই ঋতুতে মহালয়া জন্মাষ্টমী দুর্গাপূজা ইত্যাদি হয়ে থাকে এই ঋতুতে এই ঋতু আমার ভালো লাগার কারণ হচ্ছে এখানে চারিদিকে মাঠে কাশ ফুল হয় এবং ধান চাষ হয় তারপর শিউলি ফুল ইত্যাদি দেখা যায় এবং দুর্গাপুজোর সময়ে আমরা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে পারি এবং মজা আড্ডা মারতে পারি তারপর আমরা ঠাকুর দেখতে বাইরে যাই ঘুরতে যাই অনেক মজা করতে পারি এবং জন্মাষ্টমীতেও এইটায় এইসময়ে অনেক মজা হয় কারণ আমাদের আশেপাশের অঞ্চলগুলিতে জন্মাষ্টমীর জন্য মেলা বসে সেখানে আমরা অনেক কিছু কিনি অনেক ঘুর ঘোরাঘুরিও করি এবং এবং এবং দুর্গাপুজোতে আমরা রাত্রেবেলায় সারারাত ধরে ঠাকুর দেখতে যাই ঠাকুর দেখতে যাই ইত্যাদি